আমার প্রিয় খেলা হচ্ছে ফুটবল ফুটবল খেলাটি আমার কাছে অত্যন্ত প্রিয় কারণ ফুটবল খেলার মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চারণ ঘটে এবং এটির দ্বারা যেহেতু অতিরিক্ত দৌড়াতে হয় যার ফলে আমাদের শরীর অনেক সুস্থ থাকে আমাদের শরীরে অতিরিক্ত চর্বি জমতে পারে না এবং অতিরিক্ত জমে থাকা চর্বিগুলি গলে যায় ঘামের মাধ্যমে যা আমাদের শরীরকে ফিট রাখতে এবং সবল রাখতে অত্যন্ত জরুরি ভাবে কাজে লাগে ফুটবল খেললে আমাদের মস্তিষ্ক যথেষ্ট পরিমাণ ফ্রেশ থাকে যার ফলে আমরা সকল কাজে মন দিতে পারি ফুটবল খেললে মস্তিষ্ক আমাদের ফ্রেশ থাকে কারণ ফুটবল খেলার সময় আমরা যে দেরকে যেহেতু এত দৌড়োতে হয় আমাদের রক্ত সঞ্চালন শরীরে ঠিক মতো ঘটতে থাকে যার ফলে আমরা শরীর সুস্থ থাকে এবং আমরা অনুভব করতে পারি যে আমাদের শরীর সব সময় সুস্থ এবং ফিট আছে আমাদের শরীরে রোগ ব্যাধি কম হয়ে থাকে এবং এতটা দূর ছোটা দৌড়া করার ফলে আমাদের স্পন্ডেলাইটিস হওয়ার চান্সটা অনেক কমে যায় এবং এজন্য আমাদের শরীর বয়স্ক কাল পর্যন্ত অনেক সুস্থ অনুভব করতে পারি এবং রোগ ব্যাধির আশঙ্কা কমে যায় এই কারণে ফুটবল খেলা আমার কাছে অত্যন্ত প্রিয় এবং ভালো লাগে ফুটবল খেলতে